দেখ পশ্চিমবঙ্গে প্রযুক্তি খাত ও অন্যান্য শিল্প বা সেক্টরের সঙ্গে বিভিন্ন উপায়ে সহযোগিতা করে যেমন কিছু উপায়গুলো বলছি প্রথমে আসি কৃষিতে তো প্রযুক্তি খাত এবং কৃষিক্ষেত্রে স্মার্ট ড্রোন তারপর কি বলে জলবায়ু পরিবর্তনে মডেলিং মাটি পরীক্ষা ইত্যাদির মধ্যতে সহায়তা করে এটি উৎপাদন বাড়াতে ব্যয় কমাতেও কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতেও সাহায্য করে ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বর যদি আমরা বলি তাহলে শিক্ষা যেমন এডটেক স্টাপটা স্টার্টআপগুলি যেটা আছে যেমন শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করে তুলতে সাহায্য করে অনলাইন শিক্ষা ভার্চুয়াল রিয়ালিটি তারপরে

তারপরে আরও বলতে পারি স্বাস্থ্য যেমন হেলথের প্র প্রতিষ্ঠানগুলি যেমন টেলিমেডিসিন ডায়াগনস্টিক মেডি মেডিকাল ইমেজিং ইত্যাদি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ডিজিটাল করে তুলতে সহায়তা করে হুম তারপরে দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা যেমন ফোনের মাধ্যমে ইসের মাধ্যমে সহায়তা করছে তারপরে ইন্ডাস্ট্রিতে উৎপাদনে যেগুলো হয় ইন্ডাস্ট্রি হ্যাঁ তারপর ইন্টারনেট প্রয় ইন্টারনেটের প্রযুক্তিগুলি উৎপাদন প্রক্রিয়াকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে সাহায্য করে এটি উৎপাদন কমাতে এবং পণ্যের মান উন্নত করতে সাহায্য করে

তারপর সরকার ই গভর্নেেন্স হ্যাঁ স্মার্ট সিটি প্রকল্পগুলি তারপর সরকারি সেবাগুলিকে আরও দক্ষ স্বচ্ছ করে তুলতে সাহায্য করে নাগরিকের জন্য সরকারি সুবিধা পাওয়া অনেক সহজ হয়ে যাচ্ছে যেমন ধরেন আধার কার্ড টাধার কার্ড এগুলো আছে